বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা এই ভাষার বাগযন্ত্র মিশ্রিত ধ্বনির সাহায্যে গঠিত ভাষার ধ্বনি সমূহের অর্থবোধকতা আছে ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর কাছে অর্থবহ ও প্রচলিত ভাষা নিয়ত পরিবর্তনশীল ও গতিশীল এই ভাষা এই জন্যে আমার কাছে সবথেকে জনপ্রিয়